আমি পুরুলিয়ার নডিহা থেকে পুরুলিয়ার স্টেশন অবধি আপনার ক্যাবটি বুক করেছিলাম আটটা নাগাদ কারণ আমার ট্রেন ছিল রাত্রি নটা দশে কোন কারণবসত আমার ট্রেনটি বাতিল হয়ে যায় ফলে আমার যাওয়া হবে না আপনার ভাড়াবাবদ প্রাপ্য পাঁচশো টাকা এবং যেহেতু আমি অগ্রিম তিনশো টাকা দিয়েছিলাম এবং বাকি দুশো টাকা যাত্রা শেষ হওয়ার পর দেবো বলেছিলাম এবং যেহেতু আমার যাওয়া হচ্ছে না তাই আপনাকে অনুরোধ করছি যে টাকাটি আপনাকে আমি অগ্রিম দিয়েছি এবং যে অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছি সেই টাকাটি আপনি যদি সেই অ্যাকাউন্টেই পাঠিয়ে দেন ধন্যবাদ